আমি আমার প্রিয় খেলার নিয়ম কৌশল ব্যাখ্যা করতে পারি যেমন আমার প্রিয় খেলা হচ্ছে ফুটবল তার কৌশল আছে অনেক সবাই এগারো জন টিমে এগারো জন করে থাকবে এগারো জন করে থাকার ফলে এক জন গলি থাকবে এবং দশ জন খেলোয়াড় থাকবে খেলোয়াড় থাকবে এবং কেউ তিন জন ডিফেন্স খেলবে এবং তিন জন স্টাইকার খেলবে এবং চার জন মিডিল মাঠে সেন্টারে খেলবে এইগুলি খেলার ফলে এবং আরো কৌশল আছে যেমন আউট হয়ে যায় একটা নির্দিষ্ট জায়গা থাকে তার মধ্যে খেলা হয় সেই জায়গাটা বলটা পেরিয়ে গেলে সেটা আউট হয় হাতে করে বলটা ছোঁড়া হয় এবং অফ সাইড অফ সাইড হচ্ছে যখন সেন্টারের এধারে থাকতে হবে এবং বলটা যাওয়ার ম্যানের আগে যাওয়া চলবে না ম্যানের পরে যেতে হবে তাদের ডিফেন্স যে থাকবে তার পরে যেতে হবে নয়তো অফ সাইড হয়ে যাবে এবং পেনাল্টি যখন একটা বক্স কাটা থাকে গোল বক্স সেই বক্সের মধ্যে যদি কোনো ফাউল করে বা কোনো হাতে হ্যান্ড করে তাহলে সেটা পেনাল্টি হয় পেনাল্টি তখন হচ্ছে পেনাল্টি এমন একটা জিনিস যাতে কোনো প্লেয়ার ঘিরবে না বলটা বসিয়ে বাঁশি মারার পরে সে বলটি মারতে পারবে এবং লাল কার্ড যখন কেউ ফাউল করে বা এমন গুরুত্বপূর্ণ ফাউল করে তখন থেকে লাল কার্ড বা রেড কার্ড দেখানো হয় গুরুত্বপূর্ণ ফাউল কিম্বা ছোটোখাটো ফাউল করলে যখন হই ইয়োলো কার্ড বা হলুদ কার্ড দেখায় এরকম দুটা হলুদ কার্ড দুটা গুরুত্বপূর্ণ ফাউল করার ফলে তাকে লাল কার্ড দেখানো হয় দুটা হলুদ কার্ড দেখানোর পরে এবং লাল কার্ড দেখালে তাকে মাঠ থেকে উঠে যেতে হবে এবং আরো অনেক কৌশল আছে যেমন ব্যাক শট বলটা পেরিয়ে গেলে তখন বলটা বসিয়ে ব্যাক শট মারতে হয় এবং আরো অনেক যাবতীয় আছে গলিকে এবং প্লেয়াররা যারা খেলবে তাদের হাতে লাগানো চলবে না বলটা তাহলেই হ্যান্ড হয়ে যাবে তাদেরকে পায়ে খেলতে হবে শুধু হাতে ধরতে পারবে এক জনই সেটা হলো গোলকিপার এবং নানান এবং টাইম শেষ হয়ে গেলে যদি সমান সমান গোল থাকে বা কেউ এগি কেউ এগিয়ে কেউ পিছনে এরকম না থাকলে তখন টাই ব্রেকারের মাধ্যমে খেলাটা সমাপ্তি করানো হয় টাই ব্রেকার এমন একটা জিনিস সেই খেলাটি পাঁচ পাঁচ মার হবে যারা সেভ বা গোলে জিতে থাকবে তারাই বিজয়ী হবে এইভাবে খেলাটা অংশগ্রহণ করে বা এইভাবে খেলাটা সমাপ্তি করে